হ্যাঁ বলুন দেখতেই পাচ্ছেন তো রাস্তাঘাটের কী অবস্থা কীভাবে চালাবে বলুন অনেক তো চেষ্টা করে চালাচ্ছে হ্যাঁ দাদা বুঝতে পারছি ঠিক আছে বুঝতে পারছি বর্ষার সময় তো রাস্তায় জল জমে আছে তো বুঝতে পাচ্ছি এবার গাড্ডাগুলো তো বোঝা যাচ্ছে না তার মাছখান দিয়ে চলছে ঠিক আছে এবার দেখুন সব সময় তো তারা ড্রাইভিং করছে না এবার তাদের উপরে একটু ভরসা করুন ঠিক আছে ঠিক ভাবেই নিয়ে যাবে আপনার চিন্তা করতে হবে না হ্যাঁ বুঝলাম আপনার কথা সবই বুঝছি কিন্তু আপনারা একটু কর্পোরেট করুন ঠিক আছে ঠিক আছে বলছি বলছি এবার তবুও আপনারা একটু সহযোগিতা করুন কেননা বুঝতেই পাচ্ছেন রাস্তায় জল জমে আছে এইভাবে যে এবার ড্রাইভিং তো বুঝতে পারছেন কোথায় কি উঁচু খাড়া তো বুঝতে পারছে না না হ্যাঁ তবুও সাবধানে নিয়ে যাচ্ছে আপনাদের চিন্তা করতে হবে না ঠিক আছে দেখুন আপনাদের চেয়ে বেশি দায়িত্ব আমাদের ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু কারণ আপনাদের কিছু হয়ে গেলে কৈফিয়ত আমাদের দিতে হবে ইউনিয়ানকে